প্রযুক্তি ছাড়া তো সংবাদ শিল্প হবে না সংবাদ শিল্প এটাই সংবাদ আমরা পাই খবরের কাগজ টেলিভিশন রেডিও মোবাইল ফোন ইত্যাদির দ্বারা এবং ইন্টারনেটের দ্বারা তো এটাই প্রযুক্তি প্রযুক্তি যখন ওই টেলিভিশনের সঙ্গে যুক্ত এইগুলো ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না এবং এটাই সংবাদ শিল্প মানে প্রযুক্তি এই যে এগোলো ধরুন ইন্টারনেট প্রযুক্তি তারা তাছাড়া টেলিভিশন খবরের পত্রিকা এইসব এইসবের দ্বারাই আমরা সংবাদ পাই এবং সংবাদ শিল্পটাকে প্রযুক্তিই এগিয়ে নিয়ে চলেছে